হ্যাঁ আধুনিক বিশ্বে বাংলা ভাষা একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এখনকার যুগে ইংরেজি ভাষাটার বেশী প্রাধান্য সব জায়গায় ইংরেজি ভাষাটার প্রচলন বেশী দেখতে পাওয়া যায় এর ফলে যেটা হয় যে বাংলা ভাষা অনেক পরীক্ষা আছে যেগুলোতে শুধু ইংলিশের মাধ্যমে হয় বাংলার মাধ্যমে হয় না এর ফলে একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে থাকে এটাতে